আমরা পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা এখানকার বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে যেমন আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং মুসলিম সব সম্প্রদায়ের মানুষই একসাথে বাস করে যেমন কাজী নজরুল ইসলাম বলে গিয়েছিলেন একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান ঠিক সেইভাবেই একটা বাড়িতে হিন্দু তার পাশের বাড়িতেই মুসলিম তাই বিভিন্ন সময়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হয় বা বিভিন্ন পরব অনুষ্ঠান হয় যেগুলো ধরুন মানে হিন্দুদের রীতি রেওয়াজ মেনে গাজনমেলা হয় শিবরাত্রির মেলা হয় ওইসময়ে যেমন হিন্দুদের সাথে সাথে মুসলিম ভায়েরাও অংশগ্রহণ করে আবার যখন নামাজ পড়া হয় বা মুসলিমদের অনুষ্ঠান হয় মহরম হয় হ্যাঁ তখন হিন্দুরাও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সবাই মোটামুটি একসাথে মিলেমিশে বিভিন্ন ধরণের অনুষ্ঠান আমরা পালন করে থাকি তাই এইখানে যে সমস্ত মানুষরা বাস করে তাদের মনের মধ্যে কোনোরকম হিংসা বা বিদ্বেষ থাকে না সকলেই একসাথে বাস করে আর আমাদের এইখানে আছে যেমন পাশাপাশি হিন্দুদের মন্দির আছে তার পাশেই গির্জা আছে তার কিছুটা দূরেই খ্রিস্টানদের চার্চ আছে তাই কোনোরকমের কোনোরকম সমস্যা কারোরই হয় না সবাই সব জায়গায় অবাধ বিচরণ করতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক সমস্যার জন্য কিছু কিছু সময়ে আমাদের বিভিন্নরকম সমস্যার সম্মুখীন হয়ে পড়তে হয় সেই সমস্ত সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদের এইখানকার বিভিন্নরকমের সমাজসেবী সংগঠন এবং রাজনৈতিক দলের নেতানেত্রীরা হ্যাঁ তাঁরা এবং আমাদের প্রশাসন খুব ভালো ভূমিকা গ্রহণ করেন এবং তাঁরা সমস্তরকমের সমস্যার মোকাবিলা করে আবার আমাদেরকে সুস্থ সামাজিক পরিবেশে ফিরিয়ে দেন এবং আমাদের এইখানে বিভিন্ন ধরণের ছোটো ছোটো শিল্প আছে যেমন মাদুর শিল্প এবং হস্ত ছোটো খাটো হস্তশিল্প বাচ্চা ছেলেদের জন্য খেলনা তৈরির বিভিন্ন ধরণের ছোটো ছোটো কলকারখানা আছে যেখান থেকে এইসমস্ত জিনিস তৈরি হয় এছাড়া জিন্দাল আছে যেখান থেকে আমাদের লোহার জিনিসপত্র তৈরি হয় এই জিন্দালকে কেন্দ্র করে কিছু কিছু ছোটো ছোটো অনুসারী শিল্প তৈরি হয়েছে যেখান থেকে বিভিন্ন ধরণের যন্ত্রপাতি তৈরি হয় এবং আরও ছোটোখাটো যন্ত্রপাতি তৈরি হয় বিভিন্ন ধরণের কলকারখানা থেকে সেইসমস্ত কলকারখানাগুলি পাশাপাশি এরিয়ায় গড়ে উঠেছে এছাড়া বিভিন্ন ধরণের কলকারখানার সাথে সাথে বিভিন্ন ধরণের স্বাস্থ্য আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজ আছে যেখান থেকে আমাদের স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় খুব ভালো এবং এর পাশাপাশি বিভিন্ন ধরণের নার্সিং হোম আছে যেখান থেকে আমরা সুযোগ সুবিধা পেতে পারি এবং এর সাথে সাথে রাজ্য সরকারের যে স্বাস্থ্যসাথী পরিকল্প প্রকল্প আছে তার মাধ্যমে বিভিন্নরকমের লোক সুযোগ সুবিধা পেয়ে থাকে এখান থেকে কোনোরকমের কোনো রুগিকে কোনো অন্য জায়গায় রেফার করে দেওয়া বা যে ধরণের সমস্যা অন্যান্য জেলায় হয় সেই ধরণের কোনো সমস্যার সম্মুখীন আমাদের মানুষদেরকে হতে হয় না এছাড়া যেসমস্ত কুটিরশিল্প বা ছোটোখাটো শিল্প আছে সেগুলোকে যাতে আরও ভালো করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য রাজ্য সরকারের বিভিন্নরকমের প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হয় তাই আগের তুলনায় এখন মানুষ অনেক স্বনির্ভর হতে পেরেছে কুটিরশিল্পকে অনেক আগিয়ে নিয়ে যেতে পেরেছে তাদের নিজেদের কাজগুলোকে বিভিন্নরকম লোকেদের সামনে তুলে ধরার জন্য বিভিন্ন মেলার আয়োজন করা হয় সেখানে তাদের হস্তশিল্পের প্রদর্শন এবং তাদের কুটিরশিল্পের যেসমস্ত সামগ্রী তারা নির্মাণ করে বাঁশের ঝুড়ির থেকে শুরু করে আপনার পাখা বিভিন্ন ধরণের খেলনা এছাড়া তাঁতের যে সমস্ত কাপড় টাপড় হয় সেইসমস্ত জিনিসও তৈরি করা হয় এখন মেয়েরা অনেক এগিয়ে গেছে তারা ধূপকাঠি নির্মাণ করে তারা বিভিন্ন ধরণের আরও ছোটো খাটো যন্ত্রপাতি দিয়ে হ্যাঁ যে সমস্ত জিনিস তৈরি হয় সেইগুলি নির্মাণ করে এইভাবে মোটামুটি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা একটা ভালো জায়গায় পৌঁছে গেছে